আমি দেখেছি আমার শ্বশুরমশাই খেলাধূলা ভীষণভাবে পছন্দ করেন খেলাধূলা ওনার পেশা হিসাবে গুরুত্বপূর্ণ তিনি স্কুলেতে ছাত্রদেরকে পিটি শেখাতেন ছাত্ররা স্কুলেতে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করতো তাদেরকে উৎসাহ দেওয়া সেই খেলাধুলা পিটি ছাড়াও দৌড় খেলা কাবাডি খেলা এসব খেলা দেখতাম শেখাতেন সেখানেতে ছেলেরা ভীষণভাবে আগ্রহ স্বরূপ খেলাধূলায় নাম দিত